মেয়েদের সব সময় রান্না প্রিয় প্রত্যেক মেয়েরই রান্না প্রিয় তাই রান্না করার জন্য অনেকই সরঞ্জাম লাগে হাতা খুন্তি তেল মশলা কড়া হাঁড়ি বাসনপত্র রান্নার ইত্যাদি অনেক কিছু লাগে আমার রান্নার মধ্যে সবথেকে প্রিয় রান্না হলো শুক্ত শুক্ত শুক্ততে আপনার সবজি লাগবে পাঁচ ছ রকমের তার সাথে আবার ভাজা মশলা আদা পেঁয়াজ রসুন প্রথমে প্রত্যেকটা সবজিকে আমি তেলে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই ভেজে নেওয়ার পর তারপরে আবার আলাদা করে মশলা কষে মশলাতে দেব আদা রসুন পেঁয়াজ আর জিরে লঙ্কা হলুদ মশলাগুলো কষার পর ভাজা হয়ে গেলে ভাজা সবজিগুলো যে পাত্রে রেখেছিলাম সেটা মশলার ওপর ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আবার মশলা কষে তাতে জল ঢেলে দেব আর শুক্ততে কিন্তু আমরা একটু করে সব সময় বিউলির ডালের বড়ি দিয়ে থাকি যেমন সজনে ডাটা না দিলে শুক্ত মানায় না সেরকম বিউলি ডালের বড়ি না দিলে শুক্ত ভালো লাগে না খেতে তাই শুক্ততে আমাদের সব সময় তিতো যেমন লাগবেই সেরকম বড়িও লাগবে আর করলা ছাড়া শুক্তও মানায় না কিন্তু তাই শুক্ত খেতে গেলে করলা সজনে ডাটা বিউলির ডালের বড়ি আলু বেগুন কয়েকটা জিনিস মাস্ট লাগেই শুক্ত নইলে শুক্ত ভালো হয় না আর মেয়েদের রান্নাঘর হচ্ছে সব সময় তাদের জগত রান্নাই মেয়েদের জগত